আমাদের এলাকায় প্রধান শ্রম বলতে কৃষিকাজ এবং কর্মসংস্থান বলতে সরকারি দফতরে চাকরি করা মানুষজন যারা থাকে সরকারি দফতরে শহরের মানুষরাও চাকরি করে এবং যারা গ্রামে থাকেন তারা কৃষিকাজ করে কেউ কেউ আবার বাড়িতে থা শালপাতা দিয়ে থালা পাতা তৈরি করে বিক্রি করে কেউ কেউ বিড়ি তৈরি করেন কেউ কেউ আবার তামাক উৎপাদন করেন আমাদের এখানে মুখোশ গ্রামে মুখোশ তৈরি হয় যা বিশ্ব বিখ্যাত এবং ছৌ নাচে এই মুখোশ ব্যবহৃত হয়